আমাদের এখানে অনেক কৃষক আছে এবং তাদের অনেক গরু আছে ছাগল আছে যে গরুগুলো হচ্ছে আমাদের কৃষকদের অনেক কাজে লাগে এবং তাদের ফসল ফলানোর জন্য অনেক কিছু কাজ সেই গরুগুলোরকেই অনেকভাবে পরিচর্যা করা হয় এবং ঠিক ঠাক নিরাপদ স্থানে রাখা হয় যেখানে বায়ু চলাচল করা হয় পর্যাপ্ত পরিমাণে জল আছে জলে খাবার দেওয়া হয় এবং গরুকে সময় মতো ঠিক ঠাকভাবে খাবার খাওয়ানো হয় ছাগলগুলোকেও ঠিক ঠাকভাবে তাদেরকে পরিচর্যা করা হয় যাতে তাদের কোনও অসুবিধা না হয় এবং সেই যেহেতু এই পশুগুলোকেই পশুগুলোই হচ্ছে তাদের একমাত্র সম্বল সেই জন্যে এই পশুগুলো নিরাপদ ব্যবস্থা সেই কৃষকদেরই সেই জন্য কৃষকরা তাদের সমস্ত কিছু দিয়ে সেই পশুগুলোকে ঠিক ঠাকভাবে পো মানে রাখে এবং তাদেরকে নিরাপদ স্থানে নিয়ে যায় নিয়ে গিয়ে রাখে সুরক্ষিত রাখে যাতে তাদের কোনও অসুবিধা না হয় তাদের যদি কোনও সমস্যা হয়েও থাকে তাদের আলাদা চিকিৎসা ব্যবস্থা আছে সেই সমস্তগুলো সুবিধাগুলো আছে এইখানে